হ্যাঁ বলুন আপনার দাদু এখন ঠিকঠাকই আছে এখন সুস্থই আছে শরীরটা এখন ঠিকঠাকই আছে কিছু ওষুধ দিয়েছি এগুলো খেলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে না না পড়ে গেছিলো মাথাটা ফেটে ছিল সেটি আমরা ব্যান্ডেজ করে দিয়েছি এবং এবং নানা ওষুধ দিয়ে আমরা ঠিকঠাক ঠিকঠাক আছে এখন হ্যাঁ ঠিক হয়েছে এবং আমরা কিছু ওষুধ দিয়েছি সেগুলো খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনি আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ছবিটা ওষুধের আপনি যেকোনো দোকান থেকে কিনে নেবেন মেডিসিনের শ্বাসকষ্ট রাতে কালকে রাত্রে হচ্ছিলো তাই আমি তাকে অক্সিজেন সিলিন্ডার দিয়েছি কিন্তু বিপি ঠিক করার জন্য আপনাকে আপনার দাদুকে প্রায় ব্যায়াম করতে হবে সকালবেলা তাহলে শরীরের শক্তি এনার্জিটা বাড়বে এবং সুস্থ থাকবে তাহলে ঠিক আছে আমি সেগুলো বলে দেব প্রায় দু তিন সপ্তাহ পর আপনি ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারেন বাড়ি না না এখন নিয়ে গেলে একটু অসুবিধা আছে কারণ এখানে হসপিটালে যে চিকিৎসাগুলো প্রয়োজন সেগুলো হসপিটালে হবে বাড়িতে হওয়া সম্ভব না তাই হসপিটালে রাখা দরকার একটু এগুলো সমস্যা বলতে কিছুই নেই আমরা ওষুধ দিয়েছি সেগুলো খেলে আবার খাবারদাবার ঠিকঠাক আপনি যে কিছু খাওয়াতে পারবেন ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ খাচ্ছে ঠিকঠাকই খাবার খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন অনেকটাই সুস্থ এখন কথা বলছে আমাদের ডাক্তারের সাথে কথাও বলছে হ্যাঁ আপনি আর এক দু সপ্তাহ রাখবেন তাহলে আপনার দাদু ঠিকঠাক আবার চলাফেরা করবে এবং যেতে পারবে আপনার সাথে ঠিক আছে আপনি আমাকে লিস্টগুলো দিয়ে দেবেন দিয়ে দেবো আপনি যেকোনো দোকান থেকে নিয়ে নেবেন

আপনার দাদুর স্পাইনের ব্যাথাটা ছিলো ওটা আমরা ওষুধ দিয়েছি এখন অনেকটাই কমেছে এগুলো প্রায় কমতে সময় লাগবে কারণ একটু ব্যথাটা একটু বেশি বেড়ে গিয়েছিলো তো তাই একটু ওষুধ দিয়েছি কিন্তু এক মাস দেড় মাসের মধ্যে কমে যাবে নিয়মিত ওষুধ খেলে হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ